হ্যালো কে বলছেন হ্যাঁ বলুন আচ্ছা তো কতগুলো কাপড় হতে পারে আপনার কতগুলো কাপড় হতে পারে আচ্ছা তো আট দশটার মধ্যে মানে কীরকম হবে সমস্ত কি মেয়েদের না ছেলেদের আচ্ছা তো কত দিনের মধ্যে চাই বিয়েটা ঠিক কবে আছে আপনাদের তো দশ দিনের মাথায় তো তো আপনারা কি দোকানে আসতে পারবেন না কি আমাকে ওখানে যেতে হবে তা তো কতজনার ঠিক বললেন একবার নাম্বারটা যে এত এতগুলো কাপড় আছে কতগুলো কাপড় আছে আরেকবার বলবেন এতগুলো দশ দিনের মধ্যে তো হওয়াটা সম্ভব নয় আরে আমি চেষ্টা করে দেখলে হবে আপনি দেখেন দশ দিনের মধ্যে বারোটা কাপড়ের সেট তার মধ্যে আবার আট নটা তো মেয়েদেরই ওদের ড্রেস করতে তো অনেক সময় লাগে প্রত্যেকটা আলাদা আলাদা সাইজ হবে না না দাদা আপনি বুঝছেন না এই টাইমে আমি একাই আছি আপনি দেখুন ওয়েদারের কন্ডিশনটা বর্ষার সময় এখন কোনো দর্জি আসছেই না তো দোকানে আমাকে তো গোটাটা একাই করতে হচ্ছে হুম সে তো বুঝতে পারছি বিশ্বাস করেন আসেন সে জন্যই আমাকে এখন বলছেন কিন্তু সে তো অবশ্যই কিন্তু দেখুন বিশ্বাস করুন সে জন্যই আপনাকে আমি বলতে পারছি সরাসরি যে এই টাইমের মধ্যে হতে পারবে না কারণ আমি একা আছি না আপনি হয়তো পারলে অন্য কোনো দর্জিকে দেখাতে পারেন হয়তো আমাকে কিছুগুলো দিলেন বাকিগুলো অন্য দর্জিকে আর এই মুহূর্তে তো আপনার কাছে কোনো সুযোগ নেই না আর যে আমার কাছেই করতে হবে হুম তো ঠিক আছে আমি চেষ্টা করবো দেখেন কিন্তু হ্যাঁ একটু টাকাটা হয়তো বেশি লাগতে পারে যেহেতু আমি একা আছি দেখেন তারপর

হুম কেননা নতুন আমাকে দর্জি জোগাড় করতে হবে তো এই মুহূর্তে যেহেতু আপনার কাজটা আসছে তো ঠিক আছে আমি চেষ্টা করবো দশ দিনের মাথায় করার যেহেতু তো দঅ আপনি চিন্তা করেন না সেটা নিয়ে তাও আপনি দেখুন আচ্ছা শুনুন কিন্তু আমি কিন্তু না হতেও পারে তো আপনাকে সেটা পরে জানিয়ে দিতে পারি আমি তো আপনি অন্য কোথাও হলেও দেখতে পারেন ঠিক আছে আচ্ছা আপনার সময় হলে না আপনি যদি আজকে সময় হয় তাহলে আপনি আজকেই কাপড়গুলো নিয়ে চলে আসুন আমি দেখে নেবো যে কীরকম কী সেলাই আছে তো সেই মতো আপনাকে সম বলতে পারব যে কী হবে কি না ঠিক

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি কাউকে নাহয় পাঠিয়ে দিন তাহলে আমি এখন রাখছি তাহলে ফোনটা ঠিক আছে